হ্যালো হ্যাঁ বলছি আপনাদের এখানে মানে স্পেশাল ফুড কি আছে মানে হোম ডেলিভারির জন্য বলছিলাম আর কি

হ্যাঁ আচ্ছা আচ্ছা আর বলছি দাদা এগরোলটা আমি সেবারে নিয়ে গিয়েছিলাম খুব একটা মানে ভালো স্বাদ নেই আর কি কারণ আগে তো আমি খেয়ে গেছি এখানে আমি মানে এই কলেজে আমি পড়েছি তো এখান থেকে আমার ফিরতে ফিরতে মানে রাত হতো তো খেয়ে যেতাম সেরকম খুব ভালো বানাতেন এখন এরকম মানে স্বাদটা এরকম পরিবর্তন হয়ে গেলো কেন মানে আপনি কি বানাচ্ছেন না অন্য কেউ বানাচ্ছে

হ্যাঁ

হ্যাঁ কিন্তু যে নিয়ে গেলাম খুব একটা ভালো বানায় আমি তো খেয়েছি তারপর বাড়িতেও নিয়ে গেলাম তারপর আপনাদের এখান থেকে হোম ডেলিভারিও করা হয়েছিলো এগরোল সেটাও দেখলাম খুব একটা ভালো খেতে নয় তো ওই জন্য কমপ্লেন করলাম আর কি তো আমার মনে হলো একটা মানে আমি যেহেতু খেতে যাই আর অনেক দিনের পুরোনো দোকান তাই মনে হলো আপনাকে একটু বলি কিছু মনে করলেন না কি দাদা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর হ্যাঁ আচ্ছা সেটাই আর কি আর হচ্ছে আজকে তাহলে আমাকে এক প্লেট চাউমিন দিয়ে দিন আর হচ্ছে দুটো পকোড়া দিয়ে দিন আর বাড়ির জন্য এমনি হচ্ছে তাহলে রোলটা মানে রোলটা এবার বললাম একটু ভালো করে যেন হয় এই জিনিসটা আর কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ স্যার স্যার নয় দাদা আর এটাই আর কি আর তাহলে হচ্ছে ইয়ে দিয়ে দিন মানে ঘরের জন্য হচ্ছে রোল দিয়ে দিন আর পাঁচটার মতো পকোড়া দিয়ে দিন আর কাটলেট এখানে কতো করে চল্লিশ টাকা প্লেট আচ্ছা ঠিক আছে তাহলে কাটলেট একটা দিয়ে দিন ঠিক আছে এটাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ